জিন্স জিন্স আপনাদের ওখান থেকে আমি একটা জিন্স অর্ডার করেছিলাম জিন্সটা হচ্ছে যে খুবই কম্ফোর্টেবল ছিল আমার ওটা খুব ভালো ও ব্র্যান্ড কোম্পানির মধ্যে জিনিসটা পেয়েছিলাম ওটা কটনের মানে একটা কটনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছিল ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল দাম রেটটাও খুব ভালো ছিল মানে মোটামুটির মধ্যে ছিল আর আপনাদের যে ওখানে কাস্টমার মানে ইয়ে থাকে যারা দিচ্ছে আর কি তারা আমাকে বলেছিল যে আপনাকে এরকম একটা বলার জন্য যে ফোন করে বলার জন্য যে এটার দাম কম বা কিছুর জন্য বলার জন্য আমি সেটা বলিনি কারণ অতটা বলে আর কী হবে তাই জন্য আপনাকে আমি বলছি আপনাদের ওই জিন্সটা খুবই ভালো দোকানদার দোকানের যে মালপত্র জিনিস আছে ওটাও খুবই ভালো ছিল শুধু কি না ওই একটু কাপড়টা মানে কটনের জিনিসটা থাকে ওটা একটু মানে হালকা কেমন আর কি ছিল ওইটা আমার কাছে খটখটানি একটু ছিল বাদ বাকি সব ঠিকঠাকই ছিল আর মোটামুটি ওখানে সবই ভালো থাকে আর এবার আশা করছি আরও ভালো ভালো জিনিস মানে পাব আপনারা যে আমার যেগুলো পছন্দ আরকি সেগুলো আমি পাব আশা করছি খুবই একটু দেখবেন দয়া করে যেগুলো যাতে পাওয়া যায় যাতে আমি সেগুলোকে পেতে পারি আরও জিনিসটাকে ঠিক আছে